হ্যাঁ পশ্চিমবঙ্গের এমন অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে যেটার সম্পর্কে পর্যটকরা জানে না এমন দুটি জায়গার নাম যেটা আমার জানা সেটা হচ্ছে এক হলো গড়িয়া অঞ্চল দুই হলো বোড়াল ত্রিপুরা সুন্দরী মন্দির কলকাতার গড়িয়া অঞ্চলের শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার সময় বৈষ্ণবঘাটা নামে একটি জায়গায় রাত্রিবাস করেছিলেন সেই থেকে এই জায়গার নাম হয় বৈষ্ণবঘাটা তার পাশে একটি ঝিল আছে যার নাম কোড়ে গঙ্গা সেখান থেকে ভগবান শ্রী চৈতন্যদেব জল নিয়ে পুরীর পথে রওনা দিয়েছিলেন আর কলকাতার বোড়াল অঞ্চলে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির আছে যেটা বল্লাল সেনের আমলে তৈরি করা হয়েছিলো পাশের সেন দিঘি থেকে অনেক পুরোনো মূর্তিটি আছে যেগুলো এখনো পুজো করা হয় যেমন শিব মূর্তি নারায়ণ মূর্তি এছাড়াও বিভিন্ন ধ্বংসাবশেষ পাওয়া গেছে যেগুলো মন্দিরের রক্ষণাগারে রয়েছে আর ব্যক্তিত্ব হিসেবে বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ বিদ্যাসাগর এনারা উল্লেখযোগ্য এনাদের গদ্য পদ্য নাটক আমাদের সংস্কৃতির ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলেছে